বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি বাঙালি জনগণের পরিচয় এবং আত্মীয়তা অনুভূতি প্রকাশের এটি গুরুত্বপূর্ণ মাধ্যম ভাষার বিভিন্ন দিক এই অনুভূতি প্রকাশে ভূমিকা রাখে ভাষার বৈচিত্র বাংলা ভাষার বিভিন্ন উপভাষা এবং আঞ্চলিক ভাষা রয়েছে যা নির্দিষ্ট অঞ্চলের মানুষের পরিচয় বহন করে বিভিন্ন জেলার উপভাষাগুলি বাংলা হলেও তারা নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করে এবং ওই অঞ্চলের মানুষের ঐতিহ্য সংস্কৃতির সাথে সম্পর্কিত থাকে ভাষার ব্যবহার বাঙালিরা আবেগ প্রকাশের জন্য বিভিন্ন রূপ ব্যবহার করে কবিতা গান প্রবাদ প্রবচন স্লোগান ইত্যাদি ভাষার সাংস্কৃতিক রূপ পরিচয় এবং আত্মীয়তার অনুভূতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা গান কবিতা লোককাহিনি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ যা ঐক্যবোধের প্রতীক ভাষার আবেগ বাংলা ভাষায় আবেগ প্রকাশের জন্য বিভিন্ন বাক্য শব্দ এবং প্রবাদ ব্যবহার করা হয় বাবা মা ভাই বোন বন্ধু ইত্যাদি শব্দগুলি পারিবারিক এবং সামাজিক আত্মীয়তার অনুভূতি প্রকাশ করে ভাষার ঐতিহ্য বাংলা ভাষার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে যা বাঙালি সংস্কৃতির মূলভিত্তি রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত এই সমস্ত সাহিত্যিকদের রচনা বাংলা ভাষা এবং সাহিত্যকে সমৃদ্ধ করে এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে